বাংলা ভাষা সংস্কৃতি ও পরিচয়কে প্রচুরভাবে প্রভাবিত করেছে এবং কিছু কিছু মানুষ বাংলা ভাষাতেই কথা বলতে অভ্যস্ত এবং বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা এবং বাংলাকে আমরা সবাই খুব ভালোবাসি এবং বিদেশে তো ইংরেজি ভাষা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়েছে তো সেক্ষেত্রে এখন আমাদের বাংলা ভাষা ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাটিকেও আমরা সংস্কৃতি এবং পরিচয় হিসেবে ধরেছি এবং বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা বাংলা ভাষার জন্য আমরা বাংলা ভাষার জন্য অনেক মহাপুরুষ লড়াই করেছেন এবং অনেক প্রতিবাদী নেতারাও অনেক লরেছেন যে বাংলা ভাষাটাকে তুলে আনার অন্য এবং এখনও অনেক কিছু চলছে যাতে এই বাংলা ভাষাকে ফা ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের হিসেবে রাখা হয়েছে এখন এমনকি নালন্দা বিশ্ববিদ্যালয়ও এই বাংলা ভাষাকে তৈরি করা হব পা ইংরেজির পাশাপাশি রাখা হয়েছে মানুষ বাংলা ভাষাকে বেশি করে চাইছে এবং অন কিচু এবং আমরা বাঙালি মানুষ আমাদের বাংলা ছাড়া আর তো কোনো উপায় নেই এবং ইংরেজির পাশাপাশি যাতে এই বাংলা ভাষাটিকেও আমরা বাংলাতের নিতে পারি সেই জন্য অনেকেই সাহায্য করেছেন এবং চেষ্টাও করেছেন বাংলা ভাষা থেকে আমরা অনেক কিছু এবং বাংলার এই সংস্কৃতি খুবই সুন্দর এবং বাংলা সংস্কৃতি তো আরো সুন্দর যেমন বা রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষাকে কেন্দ্র করে এবং অনেক গান বাংলার গান বা প্রভৃতি রচিত হয়েছে এই বাংলা ভাষা থেকে বাংলা ভাষা আমাদের জাত মাতৃভাষা এবং এই মাতৃভাষার জন্য আমরা গর্বিত আমরা গর্বিত আমরা বাঙালি বাঙালি এবং এই মাতৃভাষার জন্যই আমরা গর্বিত